আমি সাধারণত আমার এলাকায় যে সামাজিক অনুষ্ঠানগুলি অনুশীলন করি সেগুলি হলো জন্মদিন বিবাহের অনুষ্ঠান বার্ষিকী বিবাহ বার্ষিকী হোলি দিওয়ালি পুজো ইত্যাদি এর মধ্যে যে অনুষ্ঠানটি আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেটি হলো দিওয়ালি কারণ দিওয়ালিতে আমরা মা কালীর পুজো করে থাকি এবং সেই কালী পুজোতে আমাদের বাড়িতে আমাদের ফ্যামেলি মেম্বারের যেসব মেম্বাররা বাড়ি থেকে কাজের সূত্রে বাইরে থাকে তারা পুনরায় বাড়িতে ফিরে আসে এবং আমরা সকলে মিলে একসঙ্গে অনুষ্ঠানটি সেলিব্রেট করতে পারি যেরকম দিওয়ালিতে আমাদের মা কালীর পুজোর সঙ্গে সঙ্গে রাস্তায় বিভিন্ন রকমের আলোকসজ্জা করা হয়ে থাকে তাই রাস্তায় বেরিয়ে রাস্তায় আমরা অনেক রকমের মানুষকে মানুষের সঙ্গে মিলিত হতে পারি আমরা আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে কিছু কিছুক্ষণ সময় কাটাতে পারি